হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন চন্দ্রকোণা পুলিশ স্টেশন এটা আমি এসআই বলছি আপনি সেই চুরিটা কি নিজের চোখে দেখেছিলেন হুম

ও তখন কি আপনার প্রতিবেশীরা ঘুমিয়ে ছিল নাকি তাদেরকে ধমকি দিয়ে বন্দুক ধরে না মাথার ডগায় এইরকম করে টাকা আদায় করেছিল

আচ্ছ আচ্ছা আপনি কি চোরগুলোকে দেখলে তাহলে চিনতে পারবেন

ও আর তাদের মধ্যে কয়জনের হাতে বন্দুক ছিল

তা কত টাকা কত সোনা গেছে আপনি কি সেটা বলতে পারবেন বলছি কত টাকা কত সোনা গিয়েছে আপনি কি সেটা বলতে পারবেন হুম হুম

ঠিক আছে আর আপনি আপনার ডিটেলসটা একটু বলুন তো আমাকে হুম হুম হুম হুম হুম আচ্ছা আপনার প্রতিবেশীর নামটা একটু বলুন তো আচ্ছা সাহেব হাইক তাই তো আপনি আপনি আপনার প্রতিবেশীকে নিয়ে থানায় একবার চলে আসবেন থানায় এসে একটা কমপ্লেন লিখিয়ে কমপ্লেনটা করে যাবেন তাহলে অবশ্যই পুলিশ এর বিরুদ্ধে অ্যাকশন নেবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যখন খুশি আসতে পারেন আপনি যখন খুশি আসতে পারেন প্রশাসন সর্বদা জনগণের সেবায় নিয়োজিত রয়েছে হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে আসুন